ইউটিউবে সেভাবে খাবারের রেসিপি চ্যানেল আমার প্রিয় কিনা সেটা বলতে পারব না কারণ আমি সেভাবে ইউটিউবে খাবারের কোনো রেসিপি চ্যানেলকে ফলো করিনি আমার যখন যে রান্নাটা প্রয়োজন মনে হয় আমি ইউটিউবে গিয়ে সার্চ করি এবং খুলে দেখে নিই আর আমার প্রোগ্রাম বলতে একটা টি ভিতে হিন্দিতে একটা দেখতাম প্রোগ্রাম আমার এই মুহূর্তে নামটি মনে পড়ছে না একজন ছেলে খুব সুন্দর করে তার রান্নাগুলি করতেন গুছিয়ে আমার সেই জিনিসটা বেশ প্রিয় আমি সেখান থেকে অনেক কিছু শিখেছি